হ্যাঁ আমি যেহেতু শহরের বাড়িতে থাকি আমার সেলাইয়ের ধরনের মানে বুনন সম্পর্কে আমার তেমন কোনো ধ্যান ধারণা কিছুই ছিল না প্রথমে আমি একটি আমি একটি গ্রামে গিয়েছিলাম সেখানে আমার এক আত্মীয়ার কাছ থেকে এক বৌদি আমার সম্পর্কে তার কাছ থেকে আমি এই সেলাইয়ের কাজটি শিখি তার তার দেখা দেখি আমি শিখেছিলাম এই সেলাইয়ের কাজটি এবং সেখানে আমি যতদিন ছিলাম আমি অনেক ধরনের সেলাইয়ের কাজ শিখেছিলাম এবং আমি করেও ছিলাম সেই বৌদির থেকে অনেক অনেক কিছুই আমার এক্সপিরিয়েন্স হয়েছিলো তো এই সম্পর্কে আমার অনেক ধ্যান ধারনা আমার আমার কেমন আমি কি ধরনের কাজ গুলো করতে পারবো কি ধরনের কাপড় কী ধরনের জামা কাপড় আমি তৈরি করতে পারবো সেই সেই সম্পর্কেও আমি কিছু দক্ষতা অর্জন করেছিলাম তো আমি স শহরে আসার আমি শহরে আসার আগে আমি ওখানে অনেক কাজই করেছিলাম এবং শহর থেকে গ্রাম থেকে শহরে আসার পর আমি ঐ কাজ ও করেছিলাম আমি ঐ কাজ করা শুরু করি এবং মাল নিয়ে আসি এবং কাস্টমার এবং কাস্টমারদের কে আমি অনুপ্রাণিত করি আমার মালগুলো আমার জামা কাপড়গুলো নেওয়ার জন্য এবং আমার কাস্টমাররা আমার কাপড়ের কোয়ালিটি দেখে আমার কাছ থেকে কাপড়ও তারা কেনে এবং তারা আমার সম আমার সম্পর্কে অনেক কিছু জানতেও পেরেছে যে আমার কাপড়ের কোয়ালিটি কেমন বা অনেক কিছুই এরকম অনেক কিছুই তারা জানতে পেরেছে আমার সম আমার কাপড়ের সম্পর্কে এবং কাস্টমাররা আমাকে অনে আমার কাপড়ের অনেক প্রশংসাও করে তাছাড়া আমার কাস্টোমাররা আমাকে খুব ভালো ও বাসে এই কারনে যেহেতু আমি তাদের মন মত কাপড় জামা তৈরি করে দিতে পারি তো আমি একটি ছোটো ব্যবসার সাথে যুক্ত আছি আমি পরবর্তীকাল পরবর্তী সময়ে আরও আমার ব্যবসাটাকে বড়ো করে বড়ো করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এছাড়া আমি ফ্যাশান ব্র্যান্ড বা কারখানার জন্য কোনো কাজ করি না আমি এটা আমার নিজেরই একটি ব্য ব্যবসা করি আমি একটি জামার জন্য বা একটি ব্লাউজ সালোয়ার স্ট শ্যুট টপ প্যান্ট চুড়িদার এর জন্য আমি যেমন সাইজ কাপড়ের কোয়ালিটি সেই সম্পর্কেই আমি মানে সেই কোয়ালিটি হিসেবেই আমি দামগুলো নেই যেমন একটা শার্টের দরুন আমি কোয়ালিটি হিসেবে আমি দর ধরছি সাপোজ আমি তিনশো টাকা করে নেই তিনশো সাড়ে তিনশো বা আবার আড়াইশো এরকম আমার হতে থাকে যেরকম ব্লাউজ একটা ব্লাউজের ডিজাইন তার ফিটিংস তার কাপড়ের কোয়ালিটি এরকম হতে পারে মানে আমি এরকম ধরনের কাজগুলো করতে থাকি এই সম্পর্কে এই এই কোয়ালিটি হিসেবেই আমি এই ব্লাউজের দামগুলো নেই সমস্ত জামা কাপড়ের কোয়ালিটি হিসেবেই আমি দামগুলো নেই এই সালোয়ার স্যুট টপ প্যান্ট চুড়িদার এগুলো সবই কোয়ালিফিকেশান কোয়ালিটি হিসেবেই আমি দামগুলো ধরি